ঝাড়গ্রাম জেলার মানুষ বেশ কিছু আঞ্চলিক পুজোর সাথে মেতে ওঠেন এগুলি হল বিভিন্ন হচ্ছে ইন্দ্র পূজা রঙ মাটি মানুষ এবং বিভিন্ন ধরণের স্থানীয় উৎসব এগুলি যেমন মনসা পুজোর ঝাপান গান ভাসান গান এই প্রত্যন্ত অঞ্চলে এছাড়া টুসু ভাদু ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে এই উৎসবগুলি বিশেষ বিশেষ সময়ে হয়ে থাকে এবং এগুলিরতে সকল মানুষই এলাকার অংশগ্রহণ করে এছাড়া বাইরের বেশ কিছু মানুষও মকর পরব ইত্যাদি অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করে এবং বিশেষ উৎসবের জন্য বিশেষ বিশেষ খাবার দাবারের ব্যবস্থা রয়েছে